ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং যোগাযোগে বাংলা ভাষা বিভিন্ন রকম ভূমিকা পালন করে কারণ বাংলা এখন সব থেকে শ্রুতিমধুর ভাষা হিসেবে স্থান পেয়েছে এর ফলে বিভিন্ন অঞ্চলের মানুষ বাংলা ভাষা শিখতে চায় তাছাড়াও যেহেতু ভারতে বেশিরভাগই বাঙালি তার জন্য ভারতের এছাড়াও অন্যান্য কিছু অঞ্চল আছে যেখানে অবাঙালিও রয়েছে তারা তাদের হয়তো মাতৃভাষা হিন্দি কারোর ইংরেজি তারাও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বাংলা ভাষা শিখতে চাইছে যেমন যদি বলি তারা বাইরে থেকে আসছে বাইরে থেকে এসে এখানে থাকছে থাকার ফলে তারা বাংলা ভাষা শিখতে চাইছে এছাড়াও বাংলা বাঙালি মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই থাকায় ভারতে তারা কি কচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে তাদের বাংলাটাই প্রধান কারণ তারা কোথাও যাচ্ছে বাইরে গিয়ে বাইরে গিয়ে সেখানে বাংলা ভাষায় কথা বলছে নিজেরা আর পার চা প্রায় চারদিকে এখন বাঙালির ছড়াছড়ি এর ফলে তারা বাংলাটাই প্রধান মাধ্যম হিসেবে ধরেছে সাংস্কৃতিগত ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে বেশি রয়েছে বাঙালি যেমন নাচ গান এই সবের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি রয়েছে এর ফলে তারা যোগাযোগ বা সাংস্কৃতিক বিনিময়ে পুরোটাই বাঙালিদের স্থান হয়ে দাঁড়িয়েছে এখন তার জন্য আমার মনে হয় সাংস্কৃতিক এবং যোগাযোগ বিনিময়ে বাংলা ভাষা একটা বিশেষ ভূমিকা অবলম্বন করেছে বা নিয়ে রেখেছে